বাগান বাগান শব্দটাই হচ্ছে মানুষের একটা খুব আকর্ষণীয় জিনিস যেটা আমারও ভালো লাগে এবং বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এছাড়াও মানুষ এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করতে শুরু করে আমি তো বলবো ফুলের গাছ ফলের গাছ যেগুলো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এবং যেগুলো সিজিনে এক একটা কালে যে ফুলগুলো ফোটে বা ফলগুলো হয় সেগুলো বাড়িতে লাগানো এবং গাছ হচ্ছে মানুষের খুবই উপকারী একটা জিনিস এই যে প্রচণ্ড গরম গরম থেকে মানুষ বাঁচতে গাছের ছাওয়ায় আশ্রয় নেয় বা গাছের নিচে দাঁড়ায় গাছ সিওটু গ্র ও গ্রহণ করছে এবং অক্সিজেন ত্যাগ করছে সেই অক্সিজেনটা মানুষের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলবো যে মানুষের যে রোজগার তার মধ্যে কিছুটা টাকা যদি বাগানের দিকে রেখে সেই বাগানটাকে করা হয় নিজের মতো করে খুব বেশিই পরিমাণে গাছ কিনেই যে তোমাকে বাগান করতে হবে তা নয় কম সংখ্যক এবং কীটনাশক মাঝে মাঝে জল সূর্যালোক তো পাচ্ছেই এইভাবে যদি নিজের বিনোদনের জন্যে এবং অন্যের ভালোর জন্যও যদি গাছ লাগানো হয় আমি বলবো গাছ লাগানোটা খুবই একটা উপকারী জিনিস